প্রথাগত সাঁতার এবং পেশাদার সাঁতার সম্পূর্ণ আলাদা প্রথাগত সাঁতার আমরা ছোটবেলায় দেখেছি যে আমাদের পুকুরে সবাই সবাই স্নান করত হ্যাঁ সেখানে ছোট থেকে ছোটবেলা থেকেই সবাইকে সাঁতার শেখানোর চেষ্টা করা হতো যাতে না কেউ পরে পুকুরে পড়ে গেলে যাতে উঠতে পারে সেই জন্যে ছোটবেলা থেকেই সবাইকে সাঁতার চেখ শেখানোর চেষ্টা করা হয় তা আমরা ছোটবেলাতে সা জলে নামতে চাইতাম না আমাদের বড়রা তারা জোর করে ওই সাঁতার শিখিয়ে দিয়েছিল সাঁতার শেখানোর পরে আবার এত মজা যে জলের থেকে উঠতেই চায় না সাঁতার শিখে জলের থেকে উঠতেই ভালো লাগে না তখন সবসময় যেন সাঁতার কাটে তাছাড়া পেশাগত সাঁতার যেটা সেটা সম্পূর্ণ আলাদা সেটা তার জন্য আলাদা লেভেলের শরীরটাকে আলাদা লেভেলে নিয়ে যেতে হয় আর একটা কোচের দরকার হয় হালকা খাবার খেয়ে যথেষ্ট ব্যায়াম ফ্যায়াম করে শরীরটাকে সম্পূর্ণ ফিট করতে হয় ওর জন্যে আলাদা ড্রেস লাগে বা সম্পূর্ণ আলাদা অনেক খরচার মধ্যে যিয়ে দিয়ে যেতে হয় পেশাগত সাঁতার কাটতে গেলে যারা নদীতে বা সমুদ্রে সাঁতার কাটে ওদের অনেক রকমের কস্টিউমস ড্রেস দরকার হয় একটা কোচের দরকার হয় আর আমাদের এমনি প্রথাগত সাঁতার ও তো গ্রামে পুকুরে সবাই সবাই সাঁতার কাটে হ্যাঁ সে সাঁতার আলাদা পেশ পেশাগত পেশাদার সাঁতার আলাদা সম্পূর্ণ